আমি তো হিন্দু ধর্মে বিশ্বাসী কেননা হিন্দু বাড়িতে আমার জন্ম হিন্দুই আমার ধর্ম আমাদের এখানে অনেক দেবদেবী আছে যেমনতে মা কালী আছে মা দুর্গা আছে শিব আছে নারায়ণ আছে মনসা আছে তাদের প্রত্যেকেরই পূজা অর্চনা হয় পূজা অর্চনা বিভিন্ন দেবদেবীর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে হয় এই যেমন দুর্গাপূজা হয় দুর্গাাপূজা তিন দিনের অনুষ্ঠান তিন দিনের সপ্তমী অষ্টমী নবমী দশমী কালী পূজা হয় মনসা পূজা হয় বিভিন্ন এতে বিভিন্ন ধরনের পূজা হয় পূজাতে অনেকে ব্রত রাখে অনেকে সারাদিন উপোস করে গন্ডি দেয় বিভিন্ন রকম ভাবে পূজা হয় অনেক অনেকে আছে বৈষ্ণবের ভক্ত সন্ন্যাস নেয় অনেকে শিবের ভক্ত আছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম দেব দেবীর ভক্ত তাছাড়া দেবদেবীদের বিভিন্ন রকম উপচার আছে সেগুলো নিষ্ঠার সাথে পালন করতে আমরা দেখে আসছি ছোটোবেলা থেকে এছাড়াও আমি তো হিন্দু ধর্মের এছাড়াও খ্রিস্টান বা মুসলিমদেরও বিভিন্ন রকমের এ আছে তাই খ্রিস্টানরা যেমন চার্চে গিয়ে তারা পুজোর এ করে মুসলিমরা যেমন মসজিদে যায় মসজিদে গিয়ে তারা নামাজ পড়ে বিভিন্ন রকমভাবে তারা তাদের তাদের যে রীতিনীতি আছে তারা সেইভাবে পালন করে